বাহাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত নয় আশি লক্ষ পঞ্চাশ হাজার চারশো এগারো পঁচাশি লক্ষ ষাট হাজার ছশো পনেরো নব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো কুড়ি পঁচানব্বই লক্ষ সত্তর হাজার আটশো তিরিশ